আমার স্কুলে প্রত্যেক বছরই নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তাদেরকে তাদেরকে ওলেয়কাম করার জন্য স্বাগত করার জন্য একটি নৃত্য নাচের একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এবং আমি বহুবার এই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত নাচেতে আমি যেহেতু বরাবরই নৃত্যটাকেই নাচটাকে প্রাধান্য দিয়েছি আমার স্কুল লাইফে বা অন্যান্য ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনেও তাই আমি নাচটাকে ভালোবাসি আমাদের টোটাল কুড়ি বাইশটি মেয়ে ছিল এবং আমরা দশটি বারোটি গানে নেচেছি ম্যাডামরা আমাদেরকে সাহায্য করার জন্য ওনারা কোরাসভাবে সঙ্গীত পরিচালনা করেছেন এখানে কোনোরকমভাবে না যান্ত্রিক মাইক বা স্পিকারের ব্যবহার করা হয় নি ম্যাডামরা গান গেয়েছেন নিজেদের শট দিয়েছেন গলার গানের মাধ্যমেই কিন্তু আমরা আমরা নৃত্য পরিবেশন করেছি এবং স্কুল শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত অতিথিরা এসেছিলেন আমাদের এলাকার তারা এবং নতুন পুরনো ছাত্রছাত্রীরা প্রত্যেকে মিলে কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করেছেন আনন্দ উপভোগ করেছেন এবং আমরা যে তাদেরকে আনন্দ দিতে পেরেছি তার জন্য আমরাও যথেষ্ট পরিমাণে আপ্লুত